নমস্কার দিদি হ্যাঁ বলছি যে আমি আমি একজন গৃহবধূ বলছি তো আমি একজন গৃহবধূ বলছি আমি আপনার এলাকার একজন গৃহবধূ তো আমি আপনার কাছে আমি জানতে পারলাম আমার এক পরিচিতর মাধ্যমে যে আপনি একজন হচ্ছে সমাজকর্মী আপনি তো বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করে বেড়ান তো আপনার কাছে আমার একটা আবেদন ছিলো যে আমরা আমার এই অঞ্চলে মহিলাদের জন্য রাস্তাঘাটে টয়লেট করার জন্য উপযুক্ত একটা টয়লেট নেই বা পরিবেশটাও অতো খুব একটা বেশি পরিচ্ছন্ন না অপরিচ্ছন্ন একটু স্যানিটাইসও যদি করে দেওয়ার ব্যবস্থা করেন আর যদি একটা টয়লেটের ব্যবস্থা করেন তাহলে মহিদের মহিলাদের খুব উপকার হয় আমাদের কি কোনো আচ্ছা আমাদের কি কিছু লিখিত দিতে হবে

আচ্ছা আচ্ছা বেশ বেশ আর রাস্তাঘাটের চারিপাশে জল জমছে এখন তো বর্ষাকাল ডেঙ্গু ম্যালেরিয়া হচ্ছে বলে তো একটু দেখবেন দিদি যদি সেগুলো হ্যাঁ জল নিকাশের ব্যবস্থাটাও যদি হয় তাহলে জলগুলো জমবে না ঠিক আছে দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার কলটা ধরার জন্য শোনার জন্য